খেলাধুলা মানুষকে একত্রিত করে কারণ খেলাধুলা করার সময় কখনোই একা একা খেলা যায় না খেলতে গেলে সবসময় সঙ্গীর প্রয়োজন হয় সেটা যে খেলাই হোক না কেন সেটা যদি কবাডি খেলা হয় তাতেও তার দলের প্রয়োজন আছে সেটা যদি এমনি কিতকিত খেলা হয় তাতেও তার দলের প্রয়োজন আছে আবার ক্রিকেট খেলা ফুটবল খেলা হকি খেলা কোনো খেলাই একা একা খেলা যায় না সবাইকে দলবদ্ধভাবে খেলতে হয় যখন কোনো ক্রিকেট খেলা হয় তখন যখন দুটি ম্যাচ হয় তখন একটি দলে তার সঙ্গে একটি ছেলের সঙ্গে আরেকটি ছেলের যদি মনোবিরোধ থাকে তাহলেও কিন্তু তাদেরকে সবাইকে একত্রিত হতে হয় একমত হয়ে খেলতে হয় যখন আমাদের সবাই দেশের জন্য খেলতে যায় সবাই কিন্তু তখন মনে রাখে যে আমরা ভারতবাসী আমাদেরকে ভারতের হয়ে খেলতে আসছি তাই আমাদেরকে ভারতকে জেতাতে হবে আর খেলাধুলার সময় তাছাড়াও নানান খেলাধুলা যখন হয় তখন অন্যান্য জায়গা থেকে অন্যান্য মানুষরা আসে তাদের সঙ্গেও পরিচয় হয় যারা খেলছে তাদেরকে মানুষ চেনে যে এটা এ বল করতে ভালোবাসে এ ব্যাট করতে ভালোবাসে এইভাবেই সবাই খেলাধুলা সবাইকে একত্রিত করে এ খেলাধুলার সময় একে অপরকে সহযোগিতা করা হয় যত শত্রুই হোক না কেন যদি ক্রিকেট খেলায় সময়েই হোক ফুটবল খেলার সময় হোক দলের একজন খেলোয়াড় আরেকজন খেলোয়াড়কে তো সাহায্য করবেই এইভাবেই খেলাধুলা একে অপরকে একত্রিত করে রাখে